ক্লান্তি দূর করার সহজ কয়েকটি উপায় হল বিভিন্ন রকম যোগ মেডিটেশন করা এবং সঠিক সময়ে ঘুমানো এবং আমার ভয়েস রক্ষা করার জন্যে আমি যে কৌশলগুলো ব্যবহার করবো সেগুলো হল গরম জলে গার্গেল করবো বিভিন্ন রকম ডাস্ট যাতে না ঢুকে তার জন্যে মাস্ক ব্যবহার করবো সবসময় মুখে হাতে জল দেব এবং অবশ্যই সঠিক সময়ে এসে ঘুমাবো যাতে কোনোরকম ক্লান্তি না থাকে